হ্যাঁ আপনি কে বলছেন বলুন হ্যাঁ বলুন হ্যাঁ মোটামুটি কী কী লাগবে বলুন না সেরকমভাবে রেট রেটটা বলব আপনি বলুন সবই রকমই পাবেন পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি কাপড় হ্যাঁ সব রকমই আছে হ্যাঁ বেনারসি আছে আপনি কীরকম বেনারসি চান সতেরো হাজার আছে সতেরো হাজার আছে বারো হাজার আছে আড়াই হাজার আছে জিন্সের প্যান্ট আছে আপনি আড়াই হাজার টাকা থেকে আটশো টাকা থেকে মোটামুটি শুরু করে যত দূর যেতে পারবেন আপনি টপগুলো টপগুলো মোটামুটি আপনি ওই সাত সাড়ে সাতশো আটশো নশো বারোশো আমি ওই আটটা থেকে বসি আটটা থেকে মোটামুটি ওই সাড়ে সাতটা পর্যন্ত হ্যাঁ আসুন সুব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে আপনি আসুন না আপনার পরিবার নিয়ে আসুন না যেটা লাগবে আমি সব রকমই মোটামুটি ব্যবস্থা করে দেবো আপনি আসুন ঠিক আছে